হ্যাঁ বলুন হ্যাঁ বলছি বলুন

হ্যাঁ হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ আমার দোকানে ছেলে মেয়ে সবার পাবেন বিয়েবাড়ির সবাই শপিং করে যায় আপনি বলুন কি কি লাগবে হ্যাঁ বেনারসি আমাদের কাছে বিভিন্ন প্রকারের রয়েছে আপনি কম দামেরও পাবেন মাঝারি দামেরও পাবেন বেশী দামেরও পাবেন দশ পনেরো হাজার তকও আমাদের কাছে দামিও আছে আবার তিন হাজার টাকা দিয়ে থেকে শুরু হ্যাঁ হ্যাঁ সাত হাজার আট হাজার মাঝারিরও আছে ওগুলো খুব সুন্দর ওগুলোই আমাদের কাছে বেশী সেল হয় হ্যাঁ সে হালকা বেশী নাই খুব কম দাম রয়েছে ঠিক আছে আসুন না আপনি আপনার দাম ঠিক করে দেব আপনি আমাদের রেগুলার কাস্টমার আপনার কাছে দামের আমরা কি বলব আসুন ঠিক হয়ে যাবে দাম আচ্ছা আচ্ছা আপনি বিয়েবাড়ির সমস্ত সব সব সমস্ত জিনিস পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই আপনি আসুন না হ্যাঁ বরের পাঞ্জাবী এখন আবার সাইজের ওপর নির্ভর করছে আপনি যদি এম সাইজের নেন তবে আপনার সাড়ে তিন হাজার টাকার মধ্যে হয়ে যাবে আর আপনি যদি এল ও এল সাইজের নেন তবে সাড়ে চার হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকার ওপর হবে হ্যাঁ আপনি যদি আমাদের কাছে সমস্ত জিনিসটাই নেন আর আপনার যদি মোট পঞ্চাশ হাজার টাকার বেশী কেনাকাটি হয় তবে আপনাকে টেন পারসেন্ট ছাড় দেওয়া হবে আর তাছাড়া আপনি টেন পারসেন্ট ছাড় দেওয়া হবে এবং অনেক কিছু প্রাইজ রয়েছে আকর্ষণীয় প্রাইজ লাকি ড্রর মধ্যে আপনি জিততে পারেন সেগুলি হ্যাঁ আপনি আপনার এই নাম্বারটা তো হোয়াটসঅ্যাপ রয়েছে না হ্যাঁ আমি আপনাকে বেনারসির বেনারসির কালেকশনটা আপনাকে পাঠাচ্ছি আর পাঞ্জাবীর কালেকশনটা আপনি সেগুলোই বেছে রাখুন আর আমি দাম সমেত পাঠাচ্ছি তাহল তাহলে আমি সেগুলোই সংগ্রহ করে রাখব আপনি খুব তাড়াতাড়ি নিয়ে যেতে পারবেন হ্যাঁ হ্যাঁ আমি আপনাকে সবগুলোরই পাঠাচ্ছি ও বেনারসিরও পাঠাচ্ছি আর পাঞ্জাবীরও পাঠাচ্ছি হ্যাঁ হ্যাঁ আমি পাঠাচ্ছি আমার দাম একবারে দাম প্রত্যেকটার উল্লেখ করে দোব আপনি সেগুলি পছন্দ করে আমাকে পাঠান আমি তাহলে সেগুলি আপনাকে সিলেক্ট করে রাখতে পারবো তাহলে আপনি খুব সহজেই পেয়ে যাবেন সেগুলো হ্যাঁ হ্যাঁ আপনি যদি করেন আপনার জন্য বিশেষ কাস্টমার তো বললাম তো আপনার কোনো ডিসকাউন্টের কোনো কথা ভাববেন না এলাকার সবথেকে বেশী আপনাকে ছাড় দেওয়া হবে আপনি আসুন না হ্যাঁ আপনার এই নাম্বারটাতে তো হোয়াটসঅ্যাপ রয়েছে না হ্যাঁ ঠিক আছে আপ আপনি হ্যাঁ হ্যাঁ আপনি সাইজটা একবার পাঠিয়ে দিন আমি আপনাকে তাহলে সবগুলোর ছবিগুলো ওই সাইজের পাঠিয়ে দিচ্ছি আর দামগুলোও উল্লেখ করে দিচ্ছি আপনি জোনটা নেবেন সেটা আমাকে মেসেজ করবেন তাহলে আমি সেগুলো তৈরি করে রাখব প্যাকিং করে রাখতে পারব আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ ঠিক আছে